পশ্চিমবঙ্গের সংস্কৃতি আমাদের ইতিহাস ও ভূগোলকে প্রভাবিত করেছে আগেকার দিনের অনেক মানুষরাই বিদেশ থেকে এসে এই দেশে বসবাস করেছে সেই জন্য অনেক মানুষ ও ভাষার হয়েছে যেমন রাই অঞ্চলে সাঁওতালি বা সাঁওতালি ভাষায় কথা বলে এবং অনেক অনুষ্ঠানও তারা পালন করে কিংবা অনেক কুসংস্কারও তাদের থেকেই চলে এসেছে যেমন বেড়াল রাস্তা কাটলে যেতে নেই বাড়ি থেকে বের হওয়ানোর সময় দই চিঁড়ে খেতে হয় বের হয় এছাড়াও প্রাচীনকাল থেকে এখনো সব নদী বন্দরগুলিতে বাণিজ্য হয়ে চলেছে অনেক পাহাড়ি এলাকাতেও ধস নেমে তা সমতল হয়ে গিয়েছে এই জন্য ওখানকার মানুষরা পাহাড় পুজোও করে থাকে এমন বিভিন্ন সংস্কৃতির প্রভাব লক্ষ্য করা যায়